আগেকার ফোন আর এখনকার ফোনের পার্থক্য আগে আগেকার যে সময় আমরা দু হাজার চার পাঁচ সময় যেসব কিপ্যাডগুলো কিপ্যাড ফোন যেগুলো বার হয়েছিলো সেইসব ফোনের মধ্যে আর এই এখনকার যেসব অত্যাধুনিক যে স্মার্ট ফোন অনেক পার্থক্য সেই সময় আমরা ইন্টারনেটের ব্যবহার আমরা জানতাম না সেই সময় আমরা শুধু কয়েকটা নাম্বার সেই নাম্বার ডায়াল করে কাউকে ফোন করা খুব বেশি হলে কিছু এসএমএস বা সেই এসএমএস পড়া ফোন করলে হয়তো কথা বলা সেই সময়ের যে রিচার্জের যে প্যাক এখনের যে রিচার্জের প্যাক তার মধ্যে পার্থক্য সেই সম সেই সময় আমরা একটা অনুমান কিছুর হিসাব করি দশ টাকার একটা সেই সময় আমরা কার্ড বার করতে কার্ড থাকতো যার একটা রিচার্জ কার্ড বলে থাকতো সেই রিচার্জ কার্ডে সাত টাকা হয়তো সাত টাকা সামথিং কিছু পয়সা পাওয়া যেত সে সেটা সে সেখান থেকে আমরা কল করতাম হয়তো খুব কম মানুষেরই সেই সময় আনলিমিটেডের ব্যবস্থা থাকে নি সে খুব মানুষ খুব কমই রিচার্জ প্যাক ব্যবহার করত এখন আমাদের আনলিমিটেড দুনিয়া আনলিমিটেড ডাটা আনলিমিটেড কথা বলা পার ডে একশো এসএমএস সেই সময় আমরা খুব আনুমানিক মাসে আমরা খরচা করতাম ফোনের রিচার্জের পিছনে যদি বলা হয় খুব আনুমানিক হলে পঞ্চাশ একশো টাকা আমাদের কাছে অনেক ছিল এই সময় আমরা মাসে ম্যাক্সিমাম আমরা এখানে এই সময় তিনশো টাকার অ্যাভারেজে আমাদের রিচার্জের প প্যাক হয় সেই সময় আমাদের কাছে ফোনের যে প্রাইস ছিলো সেগুলো ম্যাক্সিমাম আমাদের কাছে ছিলো কম বেশি হলে দু তিন হাজার টাকার মধ্যে আমরা সে সময় ফোনার ব্যবহার করতাম এখন এখনের যদি কথা বলা হয় এখন তো লাখ টাকারও ফোন পাওয়া যায়